আমাদের এখানে একটি অনুষ্ঠান বাড়ি আছে এবং সেখানে আমাদের গ্রামেতে একটি রেস্তোরাঁ আতে আছে সেই রেস্তোরাঁতে আমি অর্ডার করতে চাই যে আমার অনুষ্ঠান বাড়িতে অনেক কিছু খাবার অ আসবে সেখানে আমি প্রথমত ভাবে তাকে আমি ফোন করে জিজ্ঞাসা করব যে আপনাদের এখানে কীরকম কী খাবার দাবার পাওয়া যায় এবং ক ঝালের ব্যাপারে যে একটু এরকম ঝাল কম হবে চাটনিতে একটু বেশি মিষ্টি হবে টক টক মিষ্টি থাকবে এরকম নানান ধরনের কথা জানতে চাই এবং সেখানে আমি ফোন করে জিজ্ঞাসা করব যে কেমন কী দামের অর্ডার পাওয়া যায় কীরকম কী রেট আপনাদের দোকানে সেই স্থা মানে যেখানে ভালো খাবার খাবার পাওয়া যায় সেই দোকানটিতে আমি অর্ডার করতে চাইব এবং সেই দোকানে মানে আমি কিছু আমি যদি নাও যেতে পারি আমি সেখানে কারোর কাছ থেকে ফোন নাম্বার জোগাড় করে ফোন করে জিজ্ঞাসা করব যে আপনাদের দোকানে কি এরকম অনুষ্ঠান বাড়ির জন্য কোনো খাবার অর্ডার আমি নিতে পারি যে আমি খাবার অর্ডার দেবো আমাকে এই দিনের মধ্যে খাবারটা দিতে হবে সেই হিসেবে আমি তাকে কথা বা তার সাথে কথাবার্তা বলে টাকাটা দেবো যে আমি এরকম অ্যাডভান্স আপনাকে টাকা পেমেন্ট করে দিচ্ছি আপনি আমাকে পরশু দিনের মধ্যে খাবারটা দিয়ে দেবেন এবং যেমন ঝাল কম হয় এবং খুব রান্নাগুলো খুব সুস্বাদু হয় সেই হিসেবে আমি এ রেস্তোরাঁর রেস্তোরাঁর মালিকের সাথে কথা বলে নেব এবং মানে রেস্তোরাঁর নামটা হচ্ছে স্বাদবাহার রেস্তোরাঁ সেখানে যেমন সব কিছু একটু অনুরোধ করে কোম কথাবার্তা বলে জিজ্ঞাসা করব যে এরকম দেখুন আমাদের এরকম একজনের কাছ থেকে নাম্বার পেয়ে আমি ফোন করছি আপনাকে আমি এখানে একটু টাকা কমাতে পারেন আপনি সেখানে এতগুলো অর্ডার করব তো একটু টাকা কম করে আপনি নেবেন এই কথা বলে আমি আর মানে জ্ জানতে পারব বা আমি অর্ডার করে নিতে পারব